একটি ভালো খেলাকে আরও ভালো বানানোর জ অভিজ্ঞতা আমার হয়তো নেই কিন্তু তাও আমি চেষ্টা করব যে একটি ভালো মানে একটি খেলাকে আরও ভালো করার জন্য যেমন প্রত্যেকটা ছেলে মেয়েকে যারা আর কি খেলছে তাদেরকে নিজেদের শরীরের যত্ন নেওয়া ঠিক মানে ব্যায়াম করা হাঁটা ছোটা এগুলো করতে হবে তার খাওয়া দাওয়া কম মেনটেন করতে হবে এভাবে নিজেদেরকে তৈরি করতে হবে যাতে খেলাধুলা করতে গেলে সে খুব সহজেই ক্লান্ত হয়ে না যায় বা খুব সহজে মানে উত্তেজিত না হয়ে যায় যেন তারা ঠান্ডা মাথায় খেলতে পারে বা খেলাটাকে মনোযোগ যখন খেলাটা খেলছে তখন যেন সে সেই খেলাটায় মনোযোগ দিতে পারে তো এইভাবে হচ্ছে